ওলার ড্রাইভার আমি গতকাল আপনার গাড়িকে সকাল দশটার সময় বুক করেছিলাম আসানসোল থেকে দুর্গাপুর যাওয়ার জন্য আমি দুর্গাপুরে নেমেছিলাম আমার ওখানে একটা ব্যাগ রয়ে গেছে আপনার গাড়িতে আছে সেটি ওটা আমাকে ফেরত দিয়ে দিন আপনি কি আসবেন না কীভাবে আপনার কাছ থেকে ব্যাগটা নেবো আমি